এখন পরিবহন ব্যবস্থা খুবই ভালো আমরা যে গাড়িতে করে ভ্রমণ করি তার মান যথেষ্ট ভালো আগে পরিবহন ব্যবস্থা ভালো ছিল না এখন নতুন অনেক যানবাহন বেরিয়েছে যেমন এসি গাড়ি থেকে শুরু করে এসি ট্রেন নানা যানবাহন আমাদের জীবনকে প্রভাবিত করেছে আগে ভ্রমণে যাওয়ার জন্য অনেক সমস্যা হতে পারত এখন খুব সহজেই ভ্রমণে যাওয়ার ব্যাবস্থা হয়ে যায় যার ফলে পরিবহন ব্যবস্থা আমাদের জীবনের মানকে বাড়িয়ে তুলেছে